হ্যাঁ আমি মনে করি স্কুলগুলোতে বৃত্তিমূলক শিক্ষাটা অবশ্যই দরকার এখন বৃত্তিমূলক শিক্ষার জন্য অনেক রকম সাবজেক্টও বেরিয়ে গেছে অনেক ধরনের বিষয় হয়ে গেছে যেমন ধরুন ভোকাশোনালের একটা হয়ে গেছে কমার্স হয়ে গেছে আইটিআই আছে আইআইটি আছে এগুলো কিন্তু সবই বৃত্তিমূলক শিক্ষার জন্য করা হয়েছে এছাড়াও আমাকে যেগুলো বলা হচ্ছে যে পশুপালন বা হাঁস মুরগি পশুপালন বা হাঁস মুরগির জন্য চাষ করার জন্য কোনো আলাদা শিক্ষার দরকার হবে না এটা যারা গ্রামে বাস করে তারা কিন্তু শুধু শুধুই জানতে পেরে যাবে যে হ্যাঁ এগুলো কিন্তু ওই ঘরে ঘরে থেকে থেকে হয়ে যায় কিন্তু কৃষিকাজ বা সেলাই করা বা অন্যান্য যে কাজগুলো হয় হাতে কাজ সেগুলো কিন্তু অনেক সময় শিখতে হয় যেমন এখন অনেক জায়গা আছে যেখানে সেলাইগুলো শেখানো হয় সেলাইগুলো শেখানো হলে সেখান থেকে মেয়েরা বেশিরভাগ মেয়েরা সেখান থেকে সেলাই শিখে নিজেদের হাত খরচ বা নিজেদের রোজগারটুকু তারা করে নিতে পারে তো এই জন্য আমি মনে করি বৃত্তিমূলক শিক্ষার মধ্যে কিন্তু অবশ্যই হাতের কাজ বা কারুশিল্প যেগুলো থাকে সেগুলো কিন্তু রাখা ভালো তবে আমাদের এখানকার পাইপলাইনের কাজ বা ছুতোর কাজ এগুলো কিন্তু কোনো বৃত্তিমূলক শিক্ষার বা কোনো বিষয় আমাদের এখানে নেই তবে হ্যাঁ অনেক রকম ইঞ্জিনিয়ারিং মানে ওই কাঠের কাজ বলুন লাইপ লাইনের কাজ বলুন এইগুলো কিন্তু করে আর হচ্ছে পশুপালন বা কৃষিকাজের এটার জন্য আলাদা ধরনের একটা পড়তে হয় সেই পড়াটা কমপ্লিট করার পরেই এগুলো সব করতে পারে তো বিত্তিমূলক শিক্ষাটা এখন মানুষের কাছে এমন একটা করা দরকার যেটাতে মানুষ একটু এগিয়ে যেতে পারে নিজে খেটে কিছু করতে পারে হ্যাঁ অবশ্য অনেকগুলো প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়ে গেছে যাতে হচ্ছে সবাই করতে পারে বৃত্তিমূলক শিক্ষা বা বৃত্তিটা নিতে পারে কিন্তু আমার মনে হয় তাও কিছু কিছু ক্ষেত্রে যেগুলো সম্ভব নয় সেগুলো বাদেও যেগুলো সম্ভব সেগুলো যেন করা হয়